না বাংলা ভাষাটা একেবারেই অন্যান্য ভাষার সঙ্গে কোনোটাই মিল নেই কারণ বাংলা ভাষার সঙ্গে কোনো ভাষারই মিল নেই যেমন অন্যান্য ভাষার সঙ্গে যেমন হিন্দি ইংলিশ উর্দু আরবি প্রতিটি ভাষার সঙ্গে মিল থাকে কিন্তু বাংলা ভাষার সঙ্গে সেটার কোনো মতেই মিল নেই যেমন মনে করি আমি ভাত খাবো না সেখানে না শব্দটা সর সবার লাস্টে আসে কিন্তু অন্যান্য ভাষার ক্ষেত্রে সেটা প্রথমেই আসে নট নেহি